আমি হঠাৎ করে একদিন অনলাইনে একটি অডিও বুক দেখে দেখলাম যে দোকানের থেকে তুলনামূলক দাম কম ঢের দাম কম অনেকটাই দাম কম সেই কারণে আমি বইটা নিয়ে নিলাম নিয়ে আমি যে ভুলটা করলাম সেটা বলার বাইরে আমার পয়সাটা তো পুরো জলে গেল এবং জিনিসটাও আমার পুরো নষ্ট জিনিসটা এমনভাবে প্যাক করে দিয়েছে যেটা বোঝা দূর দায় এবং জিনিসের সাউন্ড সিস্টেম ছবি কোয়ালিটি কোনটাই ভালো ছিল না এবং জিনিসটার যে আমি ফেরত দিয়ে দেব সে ফেরতের যে প্রোডাকশান রিভিউ এবং যে ক্যানসেলের যে অপশান সেটাও ছিল না এর জন্য দোকানে নিলে হয়তো সেটা আমি সহজেই ফেরত দিতে পারতাম অনলাইনে নেওয়ার কারণে আমি সেই জিনিসটা ফেরত দিতে পারলাম না এবং জিনিসটা আমার নেওয়া খুব লসই হল এবং জিনিসটার দাম বেশিও নিল অথচ জিনিসটা আমার কোন কাজেই লাগলো না